হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন যোগা আমার সপ্তাহে মোটামুটি তিন দিন এলেই হবে মাইনে এই মোটামুটি দেড়শো টাকা করে আচ্ছা আমার এখানেই তো আসবে তো নাকি আমাকে যেতে হবে আমি কিন্তু যেটা বলেছি হ্যাঁ হ্যাঁ আমার সেন্টারে এলে ওই রকমই আমি রেটটা বলেছি আর কি হ্যাঁ আমার এখানে আছে মোটামুটি ওই ডেট অনুযায়ী ভাগ করা আছে এক এক দিন হয়তো আটটা থেকে দশটা বাচ্চা আসে প্রত্যেক দিন তো সব আসে না আলাদা আলাদা করে সব রয়েছে হ্যাঁ আচ্ছা এরকম বয়েস মোটামুটি কত করে হবে দুটো বাচ্চা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধে নেই তবে নিয়মিত কিন্তু আসতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিয়মিত একবার ভর্তি হলে শুনুন ভর্তি হলে কিন্তু ওই এক দিন দু দিন করে যেন ছেড়ে দেবেন না হ্যাঁ ঠিকমতো এ করবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন